হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি সঙ্গীতা বলছি নদিয়া জেলারই বাসিন্দা বলছি আপনি হয়তো আমায় চিনবেন না আমি আপনারই এলাকার মানুষ তো আপনি তো আমাদের এলাকার প্রধান হ্যাঁ আপনি যেহেতু আমার এলাকার প্রধান তো আমার অসুবিধা ও সুবিধা সব কিছুই তো আপনাকে জানাতে হবে তো আমি কিছু প্রকল্প নিয়ে কথা বলতে চাই যে আমি আমি বলছি যে আমাদের এখানে রাস্তাঘাটে প্রচুরই অসুবিধা হচ্ছে এখানে তো মাটির রাস্তা পাকা রাস্তা তো এখানে নয় তো এখানে রাস্তায় বৃষ্টি হলে কাদা হলে তো যাওয়া যাচ্ছে না রাস্তা গর্ত হয়ে যাচ্ছে যাতায়াতে প্রচুর অসুবিধে হচ্ছে তো এ রাস্তাটা একটু ভালো করে নির্মাণ করে দিলে তো খুবই ভালো হতো তো আপনি একটু দেখুন এটা নিয়ে আরও অনেক অসুবিধা রয়েছে তো মানুষ সাধারণ মানুষের তো কিছু দেখাই হচ্ছে না তো সেই জন্য আপনি যেহেতু আমাদের এলাকার প্রধান হয়েছেন তো আমি তো আপনাকেই বলবো হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক তো আরও অনেক সমস্যা রয়েছে এখানে তো সজল ধারা বসানো হয়েছে কিন্তু হাফ দিন তো জলই পাওয়া যাচ্ছে না কবে ও পাইপ ফেটে যাচ্ছে কবে ও বলছি মোটর খারাপ হয়ে যাচ্ছে তো এরকমভাবে আমরা যেহেতু সজল ধারার জল খাই তো আমরা তো সেই ইয়েতে তো যদি সজল ধারাতে জল না দেয় তাহলে আমরা খাবো কী এটা কেউ বুঝছে না তো না এটা তো হ্যাঁ এটা তো আপনাদেরকে দেখতে হবে না এটা তো আপনাদের দেখা কর্তব্য যে সাধারণ মানুষ কোথায় অসুবিধায় আছে কার কোনটা অসুবিধা হচ্ছে এটা তো আপনাদেরকেই দেখতে হবে সেই জন্য আমি আপনারই এলাকার মানুষ তো সেই জন্য আমি আপনাকেই মানে এটা আমার অনুরোধ যে এটা আপনারা ঠিক করে দিন যাতে না সাধারণ মানুষকে কোনো রকম অসুবিধায় পড়তে হয় আচ্ছা ঠিক আছে আপনি দেখবেন তো আমি আপনাকেই দায়িত্ব দিলাম এটা আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি আবার পরে কথা হবে পরে কোনো অসুবিধা হলে আপনাকে জানাবো